আমি একটা বাজার থেকে ফোন নিয়েছি ফোনটা নিয়ে আমার ফোনটা খুবই পছন্দ হয়েছে এবং ফোনটা নিয়ে আমি চালাচ্ছি আজকে দু তিন বছর হয়ে গেল ফোনটা ভালোই সার্ভিসিং দিচ্ছে এবং ফোনটা আমি এই জন্যই কিনেছি আমার বাচ্চাদের লেখাপড়ার জন্য অনেকই সাহায্য করে অনেক ফোন এমন একটা জিনিস যে বহুত কিছু বহুত জিনিসের কাছে মানুষের কাছে যেটা যোগাযোগ করার জন্য ফোন আমার খুবই ভালো লাগে এবং কি ফোনের জন্য আমার ছেলে মেয়েদেরকে পড়াতে পারি এমনকি আজকালকার দিনে মোবাইল এমন একটা জিনিস যে মোবাইলে থেকেই সমস্ত সব কিছু হয় মোবাইল অনেক কিছুতেই সাহায্য করে আমাদের